আমার কাছে আমার প্রিয় বইয়ের সিরিজ অবশ্যই রয়েছে আমাকে যে কোনও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বই পড়তে ভালো লাগে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে কোনও ছোটগল্পে পড়তে খুবই আনন্দ লাভ করি আমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি বই আমাকে বারবার পড়তে ভালো লাগে সে বইটি হচ্ছে মহেশ এই মহেশ গল্পের একটি দরিদ্র কৃষক ও তার মেয়ে ছিল তারা খুব কষ্ট সৃষ্ট করে একটি গরু পালন করত সেই গরুটাকে তারা না খেয়ে খাওয়াত কিন্তু তাদের জমিদার এবং তার জমিদারের একটি মন্ত্রী তর্করত্ন নামের তারা দুজন সেই গরুকে অবহেলার অভিযোগে সেই দরিদ্র কৃষককে গ্রেফতার করে নিয়েছিল এই হতদরিদ্রের কষ্ট এবং দুঃখের কথা এই গল্পে অনেক সুস্পষ্ট ভাবে তুলে ধরা হয়েছে এর থেকেই বোঝা যেত বাংলার যে সমাজ ব্যবস্থা এই জন্য আমাকে এই গল্পটি বারবার পড়তে অনুপ্রাণিত করে